আমার প্রিয় গানের মধ্যে রবি ঠাকুরের প্রাণের ও মনের গান আমারো পরানও যাহা চায় গানটি গাইবার সময় আমি যে মনের আনন্দ উপভোগ করি এবং দর্শকের কাছে যে করতালি পেয়েছি তা আমি আমার জীবনের উপহারস্বরূপ মালা গেঁথে রেখেছি এছাড়াও আমার সবচেয়ে প্রিয় কিছু গানগুলো হলো কবি নজরুলের বুলবুলির নীরবও নার্গিস এছাড়া আশা ভোসলের খুব বিখ্যাত গান মহুয়ায় জমেছে আজ মৌ গো এই গানটি আমি যখন যে কোনো মঞ্চে গেয়েছি সেখানে দর্শকের এত ভালোবাসা পেয়েছি যা আমার মনে আনন্দ সৃষ্টি করেছে তাছাড়া সেটা আমি কাউকেও বোঝাতেও পারবো না এছাড়া আমাদের সুর সাম্রাজ্ঞী লতা মঙ্গেশকরের গান গাইতেও আমি খুব ভালোবাসি বিশেষ করে ওনার গান হাজার তারায় আলো ভরা গানটি গাইতে আমার খুব ভালো লাগে কারণ গানটির মধ্যে খুব সুন্দর একটি মধুর সুর ও ছন্দ আছে এই জন্য আমি এই গানগুলো গাইতে খুব পছন্দ করি এবং গান গাইবার সময় খুব সাবলীল থাকি